আমি একটু বেড়াতে যাব বলছি সুন্দরবন দিকে আপনি কি নিয়ে যেতে পারবেন জন কুড়ি যাব সুন্দরবন ওই জাতীয় উদ্যানটা একটু ইচ্ছা আছে ঘুরে দেখার আর কি এই শীতকালে যে পরীক্ষাটা হয়ে তারপরে যাব ওই পঁচিশে ডিসেম্বরের পরে ধরুন

আচ্ছা অসুবিধা নেই সেটা আপনি তো ভালো জানবেন এই সব জানুয়ারির কত তারিখ করে গেলে হবে আচ্ছা তাহলে প্রথম সপ্তাহতেই আপনি তাহলে নিয়ে যাবেন আমাদেরকে কথা দিচ্ছেন তো নিয়ে যাবেন অন্য কাউকে দেখব না তো আপনার এই না আপনি কি ওখান থেকে বাস ছাড়েন না আপনার কাছ থেকে তো বাস ছাড়া হয় বলেই শুনেই তো আপনাকে ফোন করলাম যে আগে হ্যাঁ ট্রেনে হলেও অসুবিধা নেই আপনি ওই যেটা ভালো বুঝবেন করবেন যদি বলেন ট্রেনে তাহলে ট্রেনেই যাব আমাদের বয়স্ক ব্যক্তিও আছে দুজন অসুবিধা নেই ট্রেনের খরচ কেমন আর বাসের খরচ কেমন পড়বে পাঁচ ছদিন তো থাকতেই হবে না হলে তো চারদিক ঘুরে দেখা যাবে না না ও আর ট্রেনের ক্ষেত্রে ও তাহলে তো ট্রেনটাই ভালো কারণ টাকাটাও তো সাশ্রয় হবে ওখানে আর ওই টাকার মধ্যেই কি আপনারা খাওয়া দাওয়া থাকা সব কিছু দেবেন না আবার আলাদা করে আমাদেরকে করতে হবে হ্যাঁ সেগুলো তো অবশ্যই আমাদেরকে করতে হবে আমরা বাইরে ধরুন কোথাও যাচ্ছি সেগুলো তো করতে হবে সেগুলো জানি সকালের টিফিন থেকে আপনারা চারবেলা খেতে দেবেন তাই তো এই টাকার মধ্যেই ওটাই ছিল আর কি তাহলে বাড়ির লোকের সাথে মানে আলোচনা করি আপনার ওই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই যাব তাহলে আচ্ছা অবশ্যই অ্যাডভান্স নিয়ে গিয়ে বুক করে আসবো অসুবিধা নেই অল্প কিছু টাকা আপনাকে দিয়ে আসবো যে আমরা যাবোই ওটা একদম সত্যিকারের যাবোই ঠিক আছে তাহলে দাদা রাখছি